আমাদের জেলার কিছু স্থানীয় খেলাধুলা বা বিনোদনমূলক ক্রিয়াকলাপ হচ্ছে যেমন ফুটবল ক্রিকেট কাবাডি খোখো এসব কিছু ক্রীড়া এবং কিছু ক্রিয়াকলাপ হচ্ছে যেমন যেগুলো সব মানুষরা সব ধরণের মানুষরা একসাথে করতে পারে বা সব জাতির মানুষরা একসাথে করতে পারে যেমন গান বাজনা এরকম কিছু এবং এই ক্রিয়াকলাপগুলোর মাধ্যমে আমাদের জেলা সম্প্রদায়ের বিভিন্ন মানুষ একসাথে একত্রিত হয়ে এই ক্রিয়াকলাপগুলো করতে পারে তাতে সম্প্রদায়ের অনেক সম্প্রদায়ের অনেক অনুভূতিতে অনেক অবদান রাখা যায় এবং সবাই একসাথে মিলে সব ক্রিয়াকর্ম একসাথে করা যায় এবং তাতে জেলার অনেক উন্নতিও হয় আমাদের এবং আমাদের এখানে বিনোদনমূলক যে কার্যকলাপগুলো হয় তাতেও সম্প্রদায়ের অনেক মানুষের একত্রিত হওয়াতে সুবিধা হয় এবং কয়লাভিত্তিক আমাদের যে স্টেশনগুলো আছে পরিবেশগত দিক দিয়ে কর্মক্ষমতা উন্নত করার জন্য উন্নত কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আমাদের এখানে ফ্লাই অ্যাস ইউটিলাইজেশন অ্যাকশন প্ল্যানিংও তৈরি হওয়ার কথা শুরু হয়েছে এবং মনোনয়নের জন্য বিশেষ উদ্দেশ্যমূলক যানগুলো তৈরি হচ্ছে